নাগরিকদের সুরক্ষা এবং সমাজ শান্তি বজায় রাখতে একমাত্র আইনই সক্ষম এর জন্য আইনি ব্যবস্থার প্রচুর জোর দেওয়া উচিত শুধুমাত্র আইনই পারে নাগরিকদের সুরক্ষা করতে এর জন্য নানারকম আইন চালু রয়েছে যেগুলি আমাদের নাগরিকদের সু ভালোভাবে জীবনযাপন করতে সাহায্য করে এছাড়াও আমাদের কিছু আইনেতে খামতি রয়েছে যার জন্য আমাদের অপর আমাদের সামাজিক জীবনে অপরাধের হার বেড়ে চলেছে এই বিষয়ে আমার মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নানারকম নেতা বা মন্ত্রীদের আশ্বাসেতেই এইগুলি বেশিরভাগ ক্ষেত্রে হয় এছাড়াও মানুষ অপরাধের জন্য মানুষ অপর আমাদের দেশে অপরাধের হার বৃদ্ধি পাচ্ছে কারণ আমাদের দেশে শিক্ষাব্যবস্থা উন্নতি হলেও মানুষ তাদের ঠিকমত কাজ পারছে না সেই জন্য তারা বেরোজগার হিসেবে ঘরে বসে রয়েছে এবং তারা টাকা রোজগারের জন্য নানারকম অপরাধমূলক কাজের সাথে যুক্ত হয়ে পড়ছে এটি মোকাবিলা করার জন্য আমাদের মন্ত্রীসমাজ তথা আমাদের সমাজের সাথে সাথে সরকারের সরকারেরও উচিত যাতে দেখা সমস্ত শিক্ষিত মানুষ ভালোভাবে কাজ পায় এছাড়াও অন্যান্য কৃষিক্ষেত্রেও উন্নতি ঘটানো উচিত যাতে মানুষ ঠিকঠাকভাবে তাদের জীবনযাপন করার জন্য আর্থিক আর্থিকভাবে সম্মত হতে পারে এবং তাদের টাকা উপার্জন করতে পারে এবং সেটা দিয়ে তাদের জীবনযাপন খুব সুখে এবং স্বাচ্ছন্দ্যে কাটাতে পারে